পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পের মুখোমুখি প্রধান কয়েকটি চ্যালেঞ্জ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি যেমন চ্যালেঞ্জগুলি হল হতে পারে পারিবারিক নাটক আবার নব্বইয়ের দশকের বলিউডের প্রভাব এছাড়াও বলতে পারি মহিলা নায়কের প্রতি আবেশ বিভিন্ন ধরনের পারিবারিক নাটক পশ্চিমবাংলার বিনোদন শিল্পের চ্যালেঞ্জ হতে পারে এছাড়াও নব্বই দশকের বলিউডের যে সিনেমা তার প্রভাবও পড়তে পারে বিনোদন শিল্পের উপর এছাড়াও যারা মহিলা নায়ক হিসেবে পরিচিত তারাও বিনোদন শিল্পের উপর চ্যালেঞ্জ হিসাবে মুখোমুখি হতে পারেন তো পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পের মুখোমুখি এই চ্যালেঞ্জগুলি খুবই গুরুত্বপূর্ণ